নবজাত শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় তার জন্য যেটা প্রয়োজন রয়েছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে তারা যেন আশেপাশে যে পরিবেশ রয়েছে তার আশেপাশে সে সমস্ত পরিবেশ যেন পরিষ্কার থাকে এবং সেই পরিবেশে যেন কোনো নোংরা না থাকে এবং তার আশেপাশে যেন কোনো ড্রেন না থাকে তার ড্রেন এবং জল জমে জল জমা হওয়ার কোনো কোনো জায়গা না থাকে এবং কোনো ড্রাম কোনো বালতি যেন ভরতি না থাকে তিন চার দিন ধরে তবে ওর মাধ্যমেই মশা তৈরি হবে এবং এটাকে মশাকে জন্ম না দেওয়ার জন্য যেন সেই জায়গাকে পরিষ্কার রাখে এবং সুন্দর রাখে এবং তারপরে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে যে সেই নবজাত শিশুর চারিদিকে যেন সুরক্ষা রাখবার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন রয়েছে মশারি টাঙাতে হবে এবং সেই বাচ্চাটাকে সেই সুন্দর রাখতে হবে পরিষ্কার রাখতে হবে যেন সেই বাচ্চাটা সুন্দর থাকতে পারে এবং এর জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তার বাড়ির আশেপাশে আমাদেরকে পরিষ্কার রাখতে হয়ে জায়গাকে এবং শুধু তার জায়গাকে পরিষ্কার রাখলে হবে না সেই আশেপাশে যেন কোনো জল না জমে তার আশেপাশে যেন কোনো কিছু নোংরা যেন না থাকে এবং আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমি ব্যবস্থা নেব যেন সেই আশেপাশে যেন জায়গাটা পরিষ্কার থাকে এবং তার আশেপাশে যেন নোংরা না জমে নোংরাকে পরিষ্কার করার দায়িত্ব এবং ঝাঁট দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি এবং আরও সুন্দরভাবে শৌচালয়কে পরিষ্কার রাখতে হবে যেন সেই মাধ্যমে যেন কোনো মশা সে বাচ্চাটাকে না কামড়াতে পারে এবং এই সমস্ত কিছু আমাদেরকে পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার যখন রাখবো আমরা তখন সেই সেই নবজাত শিশুর স্বাস্থ্যসম্মত হবে এবং পরিবেশের মধ্যে থাকবার মতো সে বাচ্চাটা তৈরি হতে শুরু করবে এই জন্য আমাদেরকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেন সেই বাচ্চাটা সুস্থ সবল থাকতে পারে